হ্যাঁ দিদি এটা কি ওয়াটার সাপ্লাইয়ের দোকান থেকে বলছেন তা আপনারা তো আমাদের এই পাড়ার মধ্যেই জল দেন তা এখানে তো আপনারা ছ সাত বছর ধরে জল দিচ্ছেন তা এখানে আপনাদের জলের মধ্যে কিছু কেমিকেল মেশানোর জন্য আমাদের পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েছে তা আপনারা কি জলে কিছু মেশাচ্ছেন দেখুন আপনারা তো অনেক দিন ধরেই জল দিচ্ছেন কিন্তু তা সত্ত্বেও আমাদের আপনাদের জল খেয়ে কিছুদিন ধরে হলো যে পেটে ব্যথা ধরুন যেমন তারপরে বাচ্চারা মানে পেটে যন্ত্রণা বলছে এসব ধরনের অসুস্থতা হচ্ছে তা আপনারা যদি কিছু মিশিয়ে থাকেন তো সেটা মেশাবেন না তা আমাদের এইখানে যে পাড়ায় যতজন জল নেয় তাদের মধ্যে পাঁচ ছটা বাড়ির মধ্যে এরকম হয়েছে আরও চার পাঁচটা এই পাড়ার মধ্যে হচ্ছে তা আপনারা যদি একটু ব্যবস্থা করেন যে আপনাদের কাছ থেকে ধরুন জল নিই এরকম অসুবিধা হলে তো হবে না ধরুন আর এইরকম হলে আপনাদের কাছ থেকে জলও নিতে পারব না আমরা এটা তো জলের অসুবিধা না দেখুন জলে সেরকম খুব একটা যে বলব অনেক কেমিকেল মেশানো সেরকম কিছু না কিন্তু ইদানিং দেখছি এই যে দু তিন সপ্তাহ হলো যে এই জলের মধ্যে এরকম ধরনের অসুবিধা হচ্ছে সেইটা তো আর এরকম চালানো যায় না ধরুন আপনাদের যদি এরকম জলের অসুবিধা হয় তাহলে আমাদেরকে তো অন্য জল সাপ্লাইয়ের জায়গায় বুক করতে হবে না এরকম যদি আপনাদের জলের অসুবিধা হয়ে থাকে হ্যাঁ আপনারা যদি পারেন তাহলে একবার আমাদের এই প্রত্যেকটা বাড়িতে একবার জল চেক করে যেতেও পারেন যে আপনাদের যদি মনের মধ্যে হয়ে থাকে যে না আপনাদের জলে কোনো কেমিকেল মেশানো নেই তাহলে আপনারা বাড়িতে পরীক্ষা করে যেতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ দিদি অবশ্যই ধন্যবাদ আর পারলে আপনি একটু ভালো পরিষ্কার শুদ্ধ জল ব্যবহার করে আমাদের পরিষেবা দেবেন